একজন অ্যানিমেশন শিল্পী হতে গেলে অবশ্যই আঁকার হাতটা তো ভালো হতেই হবে সেটি খুব ভালো হলেও ক্ষতি নেই খুব যদি ভালো না হয় তাহলেও ক্ষতি নেই কারণ অ্যানিমেশন জিনিসটি আমাদেরকে আমাদের ছবিটি আঁকার পর সেটি কম্পিউটারে ফুটিয়ে তুলে তাকে বিভিন্ন রকমভাবে বাস্তবিক রূপ দেওয়া তো যখন আমরা কোনো আঁকা সাধারণভাবে কাগজে কলমে করে একটা জায়গায় প্রতিস্থাপন করছি তখন সেটিকে আমাদের এমনভাবে প্রতিস্থাপন করতে হবে যাতে ও শুধুমাত্র আমাদের নিজস্ব হাতে আঁকা জিনিসটি দেখতে সুন্দর লাগে এবং যেটি আমরা বোঝাতে চাইছি বা যতটা আমরা প্রতিস্থাপন করতে চাইছি তার মধ্যে দিয়ে সেটা প্রতিস্থাপিত হয় কিন্তু অ্যানিমেশনে সেটির দরকার পুরোপুরিভাবে পড়ে না আমরা আমাদের যতটা গুণ আছে ততটা দিয়ে আমরা আমাদের আঁকাটিকে প্রতিস্থাপন করার পরে কম্পিউটারে বা বিভিন্ন মাধ্যমে ফেলে সেটিকে আমরা ঠিক করে নিতে পারি এবং কিছু কিছু জায়গায় আমরা সেটিকে অতিরঞ্জিত করতে পারি করে সেটাকে একটা বাস্তবিক রূপ দিতে পারি তাই অ্যানিমেশন শিল্পীদের ক্ষেত্রে খুব বেশি ভালো আঁকার হাত না থাকলেও তারা সেটি করতে পারে